আয়কর ফাইল করার জন্য প্রধানত পিএএন বা টিএএন প্যান কার্ডের প্রয়োজন হয় এবং তাছাড়া আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি ইত্যাদি প্রয়োজন পড়ে কা জিনিসপত্র বা কাগজপত্র প্রয়োজন পড়ে প্রথমত আই কার্ড প আয়কর পোর্টালে অনলাইন আয়কর করার জন্য আপনাকে নিম্নলিখিত কিছু কিছু কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে প্রথমে লগ ইন এই আয়করের আগে অফিসের ওয়েবসাইটে ঢুকতে ঢুকে তারপরে ল প্যান কার্ড নম্বর দিয়ে প্যান কার্ড আর মোবাইল নম্বর লিকে লগ ইন করতে হবে তারপর ফোন নম্বর থেকে একটা ওটিপি আসবে যেটি ক্লিক করলে আপনাকে আপনার প আয়কর বিভাগে বক্সে প্রসিডিওর করার অপশন দেবে এবং কিছু কিছু তারপরে সেখান থেকে আপনার বিভিন্ন তথ্যগুলি দিয়ে তারপর ট্যাক্স পেমেন্ট বের করে আপনার প্রোফাইলে লগ ইন করতে হবে তারপর ট্যাক্স পেমেন্ট বিবরণ এবং পেমেন্টের মোড রিলিফ বেছে নিতে হবে একটি করার পর ভারত আপনাকে পূর্ববর্তী পৃষ্ঠা দেওয়া অর্থ সঠিক কি না তা একবার সংশোধন করে নিয়ে বোতাম ক্লিক করে নিশ্চিত করতে হবে স্ক্রিনে প্রতিসিদ্ধ ক্যাপচা কোডটি প্রবেশ করে এবং প্রসিডে ক্লিক করতে হবে এখন ব্যাঙ্কে জমা দিন এখন ব্যাঙ্কে জমা দিন বোতাম ক্লিক করুন এবার অর্থ প্রদান করা হলে একটি প্রোসিড তৈরি হবে যেটি নিশ্চিতকরণ ইমে ইমেল বা একটি এস এম এসও পাবেন যার মধ্যে ট্যাক্সের সেই ট্যাক্সের হিসাব প্রদত্ত পরিমাণ বিএসআই পড চালান প্রক্রিয়া ইত্যাদি এবং চালানের তারিখ ইত্যাদি মতো বিবরণ রয়েছে এরকমভাবে পেমেন্ট পাই করতে হবে